হ্যালো এটা আমিনিয়া রেস্তোরাঁ আচ্ছা বলছিলাম আমি কিছু খাবার অর্ডার করব তো আমি কি মুখে বলব আপনি লিখে নেবেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে বলছি হ্যাঁ দু প্লেট বিরিয়ানি দু প্লেট চিকেন চাপ হ্যাঁ এক প্লেট চিলি চিকেন হ্যাঁ আর ফ্রায়েড রাইস দু প্লেট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর বলছি কী এখন তো সাতটা বাজে তো বাড়িতে তো বাচ্চা আছে এবং বয়স্ক মানুষরা আছে তো আপনি নটার মধ্যে পাঠিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নটার মধ্যে পাঠিয়ে দেবেন আর দেখবেন খাবারটা যেন গরম থাকে হ্যাঁ আচ্ছা আর আমি আমার ঠিকানাটা আপনাকে বলে দিচ্ছি হ্যাঁ দক্ষিণানন্দ পল্লী অটো স্ট্যান্ড হ্যাঁ আপনি ওখানে এসে আমাকে ফোন করে নেবেন আর দেখবেন যেন নটার মধ্যে চলে আসে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে রাখছি